আমার এলাকার ঐতিহ্য বলতে গেলে পুরোনো মসজিদ আছে অনেক পুরোনো মন্দির আছে গলসির বক্রেশ্বর তলা সেইগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য সরকার কোনও ব্যবস্থা নেয় না সেই ব্যবস্থাগুলো যদি নেওয়া হয় চান্নাতে একটা বড়ো রাজপ্রাসাদ আছে এইগুলোর জন্য সরকার কোনও উদ্যোগ নেয় না কোনও নজরই দেয় না আমরা এলাকার মানুষ বারবার আবেদন করা সত্ত্বেও কোনও উদ্যোগ নেয়া হয় না সরকারের এগুলোর মনিটরিং করা অবশ্যই প্রয়োজন যাতে এইগুলো আমাদের দেশের সম্পত্তি এইগুলো আমাদের ঐতিহ্য এই ঐতিহ্যগুলোকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের জাতির যে সম্মান সেই সম্মানটা একদিন বিনষ্ট হয়ে যাবে তো সেই জন্যে আমাদের সকলেরই আপামার জনসাধারণ শিক্ষিত অশিক্ষিত সকলেরই ঐতিহ্যর প্রতি নজর দেওয়া উচিত বিশেষ করে গভর্নমেন্ট ফান্ডিংটা তো গভর্নমেন্টকেই বেশিরভাগ করতে হবে আমরা এলাকায় অনেক সময় চাঁদা তোলার ব্যবস্থা করতে পারি কিন্তু গভর্নমেন্ট যদি আমাদের সাথে সাথ দেয় সেই ব্যবস্থাগুলো আমাদের করতে হবে সবাই মিলে